হ্যাঁ আমি শৈশবেও অনেকবার স্কুল থেকে বেড়াতে গিয়েছি এবং কলেজ থেকে তো গিয়েছিলাম আমি যেহেতু ভূগোলের স্টুডেন্ট তাই আমাদের কলেজ থেকে কিছু ভৌগোলিক স্থান দর্শন করানোর জন্য নিয়ে গিয়েছিলো এরকম একটি স্থান হল সিকিম আমরা আমারা অনেক বন্ধুরা এবং কিছু স্যারেরা মিলে এখানে গিয়েছিলাম সিকিম হল একটি বরফের দেশ যেখানে আমরা এই গরমের দিনেই গিয়েছিলাম তো খুব আনন্দ পাওয়া যায় সিকিমে গেলে এবং সিকিমের সবসময় প্রায় বরফ পড়তে থাকে এবং তার পাশেই অনেক চা বাগান রয়েছে যেগুলো যে বাগানগুলি দেখতে খুব সুন্দর এবং এসব পার্বত্য অঞ্চলে ধাপ চাষ হয়ে থাকে আমাদের এখানের মতো চাষ চাষবাস সেখানে হয় না এবং আমারা বন্ধুরা মিলে অনেকটা সময় কাটিয়েছিলাম সিকিমে এবং আমাদের ওই জায়গাটি খুব ভালো লেগেছে আমরা পরবর্তীতেও চাইব ওই জায়গাটি থেকে একবার ঘুরে আসার জন্য